আমার পাখি দেখার একটি প্রিয় আছে সেটি হলো আমার বাড়ির ছাদ আর আমার বাড়িতে আকাশে অনেক পাখি উড়ে যায় এবং আমার ছাদে টব গাছ ফল ফল ফুল গাছ আছে এ সেখানে পাখিরা আসে এবং সবসময় আসে আর আমি পাখিদের জন্য আলাদা একটি জায়গা রেখে দিয়েছি যেখানে পাখিদের খাদ্য ছিল শস্য দানা আ আরও ফল ফুল ছিল পাখিরা আসত খাওয়া দাওয়া খেত আবার উড়ে চলে যেত আর আমার বান্ধবীরা আমার বাড়িতে এসে একদিন এসেছিল এবং তারা আমার বাড়ির ছাদে গেলে পাখিরা ওখানে অনেকে ছিল এবার আমার বান্ধবীরা বলছিল যে তোর বাড়িতে এত পাখি কেন তখন আমি বলেছিলাম যে পাখিদের আমার খুব ভালো লাগে পাখি দেখতে পাখিদের কিচিরমিচির ডাক আমার খুব ভালো লাগে এবং আমি খাদ্য দিয়ে রাখি এবং তারা সবসময় আমার বাড়িতে আসে সবসময় আসে এবং পাখিদের কিচিরমিচির ডাক শুনতেও আমার খুব ভালো লাগে পাখিদের দেখতে অনেক রকমের পাখি আসে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং মাঝেমধ্যে পায়রাও আসে এবং সেও মানে ঘোরে এবং তাদেরও ডাকগুলো আমার খুব ভালো লাগে